বিভিন্ন দিক থেকে আমাদের রাজ্যকে অনেক প্রতিভাবান ব্যক্তি রাজ্যের সংস্কৃতিকে একটি ভালো রূপ দিয়েছে কয়েকজন উল্লেখযোগ্য ব্যক্তি হল স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথ টেগর অমর্ত্য সেন মাদার টেরেজা অভিজিৎ ব্যানার্জি নেতাজি সুভাষ চন্দ্র বোস এমনি আরও অনেকজন রয়েছে যারা ভারতের সাহিত্য এবং সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরেছে আমাদের এই বাংলায় অর্থাৎ পশ্চিমবঙ্গে সংস্কৃতির দিক থেকে ছবার নোবেল প্রাপ্ত হয়েছে